হ্যাঁ দাদা আমি যে ক্যাবটা বুক করলাম আমি বর্ধমান থেকে দুর্গাপুরে যাবো তো এই যাওয়ার রাস্তায় কোনো যানবাহনের জট আছে কি না একটু বলতে পারবেন তাহলে যে রাস্তাটা ফাঁকা আছে আমরা সেই রাস্তা দিয়েই পাস করবো